হ্যাঁ আমি সরকারের স্কিম বা উদ্যোগে ও অবগত আছি আমি এই স্ স্বাস্থ্যসাথী কার্ডে এর সাহায্যে আমি স স সাহায্যে এই স্কিমটার মধ্যে আমি অবগত আছি যেটা স্বাস্থ্যসাথী কার্ডে যেটা হয় যে এ ক কোনো ব্যক্তির যে ব্ বেশি যখন বড় হাসপাতালে ভর্তি হয়ে বেশি কোনো টাকা খরচা হয় বা বেশিটা অপারেশন করতে বা কারও কোনো অ্যাক্সিডেন্ট হলে তার রোগ স্ ইয়ে তার চিকিৎসা করানোর জন্য যে টাকাটা পাওয়া যায় তো সেটার সঙ্গে আমি যুক্ত আছি আমি এই পরিষেবাগুলির মধ্যে আমি এই সামাজিক কো প্রকল্প কল্যাণ প্রকল্পের মধ্যে আমি ওই স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে আছি তো এই খাতে এখান থেকে আমি অনেক সুবিধাও পেয়েছি তো ও হচ্ছে একবার আমার বাবার এক অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেখানে আমার হচ্ছে যে টাকা খরচা হয়েছিল অপারেশনের জন্য সে টাকাটা কিছু টাকা লেগে দিয়েছিল যেই হাসপাতালে যেই টাকাটা খরচা হয়েছিল সেই টাকাটা স্বাস্থ্যসাথী কার্ড থেকে পেয়েছিলাম তো এক্ষেত্রে আমি এই স্কিমটার সাথে যুক্ত রয়েছি